আমি আপনার রেস্টুরেন্ট থেকে একটি স্যুপ অর্ডার করেছিলাম গরম স্যুপ তো আসতে আসতে সেটি ঠান্ডা হয়ে গেছে এবং আপনাদের প্যাকেজিংয়ের প্রোডাক্ট এতটাই খারাপ যে সেটা আসতে আসতে একটু পড়েও গেছে তো আমি চাই দ্বিতীয়বার যখন আমি অর্ডার করি তো আপনি সেটা একটু গরম মানে প্যাকেজিংটা একটু আরও ভালো কোয়ালিটির করুন আর খাবারটা যেন গরম থাকে আর খাবারটা যেন ঠিকঠাকভাবে